আমি আমাদের স্থানীয় স্কুলগুলিতে উন্নতি করার জন্য যেসব অভাবের কথাগুলো বর্ণনা করছি সেগুলি হল আমাদের স্কুলে টয়লেটগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না শিক্ষকরা ঠিকমতো করে স্কুলে আসে না তাই ছাত্রছাত্রীরাও বিদ্যালয়ে আসতে চায় না পাঠ্যক্রম এত চরমভাবে পৌঁছেছে যে পাঠ্যক্রম খুব খারাপ এবং নিম্ন মানের হয়ে থাকে বেঞ্চ টেবিলও ঠিকমতো থাকে না তার বেঞ্চ টেবিলগুলো ভাঙা দরজা জানলা ঠিকমতো নেই এই সবগুলোর সাথে সাথে আমাদের মিড ডে মিলের যে খাবারের ব্যবস্থা সেটাও খুব নিম্ন মানের সেই জন্য আমাদের ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে আসতে নারাজ এবং শিক্ষক মহাশয়ও সঠিক সময়ে বিদ্যালয়ে আসেনি তার ফলে আমাদের বিদ্যালয় একদম অনুন্নতির পথে এগিয়ে চলেছে